আমার কাছে ভ্রমণ হল গতানুগতিক দৈনন্দিন জীবন থেকে এক টুকরো অক্সিজেনের মতো নিঃশ্বাস নেওয়া ভ্রমণের বিভিন্ন সময় বিভিন্ন কারণ উৎপত্তি হয় যেমন গরমের সময় বা গরমকালে খুব পাহাড়ের দিকে যেতে ইচ্ছা হয় আবার বর্ষাকাল বা শীতকালের সময়ে সমুদ্র বা কোনো জঙ্গলে যেতে খুব ইচ্ছে হয় একজন চাকুরীজীবী হওয়ার সুবাদে ঘন ঘন ভ্রমণ আমার দ্বারা সম্ভব হয় না সেক্ষেত্রে নিজের ছুটি অ্যারেঞ্জ করে অফিস থেকে ছুটি সাবমিট করিয়ে নিয়ে তারপরে আমাকে ভ্রমণে যেতে হয় এছাড়াও ভ্রমণ করার জন্য যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি দরকার সেটি টাকা পয়সা একজন ভ্রমণ পিপাসু হিসাবে আমি এটাই বলতে পারি যে ভ্রমণ করতে সবসময় যে মনের ইচ্ছা থাকলেও হয় এমনটা নয় আপনার পকেটের ইচ্ছাও ততোটাই থাকা উচিত